কোনও ট্রিপ বা ট্যুর শুরু করার আগে নিজের নিজেকে আগে তৈরি হয়ে নেওয়া অনেক ভালো নাহলে বাইরে গিয়ে নানারকম বাধার সম্মুখীন হতে পারে প্রথমত কোনও ট্যুর বা ট্রিপ শুরু করার আগে কোথায় গেলে কী পরিমাণ ভাড়া খরচ কী পরিমাণ খাওয়া খরচ বা কী পরিমাণ থাকার জন্য খরচ হতে পারে সেগুলো সম্পর্কে আগে ডিটেলস বা সমস্ত কিছু তা পুঙ্খানুপুঙ্খুভাবে জেনে নেওয়াই ভালো দ্বিতীয়ত আমি মনে করি যে যদি কোনও জায়গায় ভ্রমণ করতে যাওয়া হয় সেক্ষেত্রে কোনও ট্যুর অপারেটারের কাছ থেকে সামান্যটুকু জ্ঞান নেওয়ার পর নিজের মতো করে সে জায়গায় যাওয়াই ভালো কারণ নিজের মতো করে গেলে সেক্ষেত্রে খরচ বা খরচ বা অন্যান্য খরচ খরচা অনেকখানি কম হয় যার ফলে স্বাধীনভাবে সুষ্ঠভাবে কম খরচে সেখান থেকে ভ্রমণ করে আসা যায় দ্বিতীয়ত ট্যুর অপারে ট্যুর অপারেটারদের সাথে গেলেও সেক্ষেত্রে অনেকরকম ঝুঁকির সম্ভাবনা কম থাকে কারণ তারা কোথায় কী আছে না আছে ভালোভাবে জানার জা জা ভালোভাবে জেনে নিয়েই কোনও ট্যুরিস্ট বা কাউকে সঙ্গে নিয়ে যায় সুতরাং তারা যে মূল্য নেয় সে মূল্যের সাহায্যে তারা যে পরিষেবাটুকু দেয় আসা করি সেটা তারা ভালোভাবে দেয় সুতরাং দুরকমভাবেই কোনও ট্যুর বা কোনওরকমের ট্রিপ করা যায় প্রথমত নিজেও নিজের থেকে পরিকল্পনা করে যাওয়া যায় দ্বিতীয়ত ট্যুর অপারেটারদের সাথে যোগাযোগ করে যাওয়া যায় তো আমার মনে হয় যে ট্যুর অপারেটারদের সাথে যাওয়া ভালো সেখানে কোনও রকমের ঝুঁকি বা রিস্কের সম্ভাবনা কম থাকে